ভারতের মুখোমুখি সবচেয়ে বড়ো পরিবেশগত সমস্যাগুলো হলে এখন এখনকার নদী নালাগুলো যতো দিন যায় তত শুকিয়ে যাচ্ছে আগে নদী নালা যেমন জলে ভরপুর ছিলো এখন আর জলে ভরপুর হয় না নদী নালাগুলো শুকিয়ে যাচ্ছে এবং নদীর চড়ে বিভিন্ন রকমের ঘর বাড়ি ছোটো ছোটো বস্তি গড়ে উঠছে বর্তমান সময়ে বনগুলো বেশিরভাগ কেটে ফেলা হচ্ছে এবং কেটে সেখানে ঘর বাড়ি বানানো হচ্ছে আগে যেমন চার দিকের জঙ্গলে পরিপূর্ণ ছিলো এবং যে জংলি পশু পশুগুলো থাকতো তারা অনেকটা নিরাপদে থাকতো কিন্তু বর্তমান সময়ে বনজঙ্গল এতো হারে কাটা হচ্ছে যে জংলি পশুগুলো নিরাপদে থাকছে না এমন কি তারা অনেক সময় জঙ্গল থেকে বেরিয়ে সাধারণত গ্রামাঞ্চলে মানুষদের আক্রমণ করে বর্তমান সময়ের মাটি মাটি অত্যন্তভাবে অনুর্বর চারিদিকে জমিতে আগে যেমন চাষাবাদ করতো কিন্তু বর্তমান সময়ে চাষিরা অতোটা চাষাবাদ করে না মাটি যতো দিন যাচ্ছে মাটি ততই অনুর্বর হয়ে পড়ছে এবং চাষিরা অত্যধিক পরিমাণে কীটনাশক সার বিভিন্ন ওষুধপত্র জমিতে দিচ্ছে বিভিন্ন ধান চাষ সবজি চাষে দিচ্ছে বিভিন্ন রকমের ওষুদ পত্র কীটনাশক যার ফলে মাটিটা আরও বেশি পরিমাণে অনুর্বর হয়ে যাচ্ছে মাটিতে বেশি নোনা ধরছে তাই চাষিরা এখন চাষের দিক দিয়েই বেশিরভাগ মুখ ফেরিয়ে নিচ্ছে তাছাড়াও চাষের সময় বিশেষ করে গরমকালে গরমকালে এখন বৃষ্টির অভাবে চাষও বন্ধ করে দিচ্ছে এখন চাষের জন্যে যে স্যালো ব্যবহৃত হয় বা খালের জল ব্যবহার করা হয় খালের জল নদীর জল এখন খালের জল নদীর জলের নোনার পরিমাণ এতোটা বেড়ে যাওয়ায় যে চাষের জমিতে জ্বেলে দিলে চাষের জমির ধান বা ফসলগুলো মারা যাচ্চে এবং স্যালো থেকে যে জলটা তোলা হচ্ছে সেই জলে মানে জলের ঘাটতি দেখা যাচ্ছে আগে যেমন জল উঠতো এখন ততটা জলও উঠছে না এখন গরমের সময় মানুষের খাবার জলেরও ঘাটতি দেখা যায় মানুষ ঠিকমতো খাবার জলও পায় না গ্রীষ্মকালে তো বৃষ্টি একদমই হয় না খুব কম হয় এমন কি বর্ষায় যে বৃষ্টিটুকু হয় সেটুকু ধরে রাখার মতো মানুষের সামর্থ্য নেই কিংবা ইচ্ছা করে সেগুলো ধরে রাখে না যে পরবর্তীকালে ওই বৃষ্টির জল ধরে রেখে কাজে লাগাবে সেরকম কোনো কিছু করছে না আর শীতকালে এখন শীতকালে শীতটা কেমন একটা খামখেয়ালিপনা মতো মাঝে মাঝে শীত পড়ছে মাঝে মাঝে একেবারে খুব গরম পড়ছে আবার হালকা শীত এইভাবে যতো দিন যাচ্ছে তত ভারতের পরিবেশগত সমস্যাগুলি তত বেড়েই চলেছে ক্রমাগত বেড়েই চলেছে এবং মানুষ এই সমস্যার সমুক্ষীন হচ্ছে আগে চাষবাস যেমন অত্যধিক হারে করতো এখন তো মানুষ অতো বেশি চাষবাস করে না কারণ জমির ফসলও তেমন ভালো দাম পায় না জমিও অনুর্বর যা ফসল পায় তার তুলনায় খরচ বেশি হয় ফলে মানুষ অন্য অন্য জীবিকার জন্য চলে যাচ্ছে অন্য দিকে বিভিন্ন দেশে বিভিন্ন জেলায় কাজের সন্ধানে চলে যাচ্ছে যার ফলে ভারতে কাজের কাজের পরিমাণ অনেকটা কম এবং ভারতে মানুষের ক্ষুদার পরিমাণ বেশি বাড়ছে